হ্যাঁ নির্দিষ্ট ঋতুতে এমন রোগ আছে যা লোককে প্রভাবিত করে যেমন হচ্ছে বসন্ত কালে বসন্ত রোগ এই রোগের সময় মানুষদের বসন্ত গায়ে গুটিগুটি বসন্ত হয় বসন্ত কালের এ এ রোগটা মানুষ সব মানুষেরই প্রায়ই হয় এ ধরনের রোগে প্রতিরোধ করার জন্য বাড়িতে থাকতে হয় চোদ্দ পনেরো দিনের মধ্যে বাড়ির বাইরে বেরনো যায় না গায়ে সাবান তেল নেওয়া যায় না জল দেওয়া যায় না চোদ্দ দিন পর জল দিতে হয় আর প্রচন্ড পরিমাণে চুলকানি হয় এটার চিকিৎসা হচ্ছে নিম পাতা ও হলুদ দিয়ে চিকিৎসা করতে হয় এছাড়া কিছু সাধারণ ওষুধ খেতে হয় সেরকম কোনো বড় সংক্রামক নয়